হ্যালো হ্যালো তুমি কি নেওদা হ্যাঁ তোমার ফার্নিচারের দোকান আছে হ্যাঁ আমার কী কী ওখানে পাওয়া যাবে

আমার খাট আলমারি ড্রেসিং টেবিল এই সব আর কি কী দাম

তুমি বলো খাটের দাম কত আর আলনা এগুলো আলনা পছন্দ হোক না তবু দামটা শুনি না তবে তো মানে নেব হ্যাঁ আর এই ডে ডে ডে আর এ আর ডে আর ড্রেসিং টেবিলগুলো কীরকম দাম আর ওই আর চেয়ারগুলো হ্যাঁ বক্স আলনাগুলো হ্যাঁ